হ্যাঁ আমি সরকারের কাছে স্থানীয় প্রতিনিধিদের নিয়ে কিছু বলতে পারি যেমন এমএলএ বা এমপি আমাদের এখানে এমএলএ যেমন অনেক দিক থেকেই সাহায্য করে সবাইকে খুবই ভালো যেমন আমাদের এখানে আমাদের পাশের বাড়ি একটা দাদার বাড়ি ঘূর্ণি ঝড়ের কারণে ভেঙে গিয়েছিলো সে এবারে তারা ওই বাড়িতে বসবাস করা খুবই কষ্টকর হয়ে উঠেছিলো সেই কারণে এমএলএ সেটি দেখে আর্থিক দিক থেকে সাহায্য করে সে বাড়িটির মেরামত করিয়েছিলেন তার ফলে আমাদের গ্রামবাসী এবং সে দাদাটি খুবই উপকৃত হয়েছিলো এবং খুবই ভালো ভাবে জীবন যাপন কাটাচ্ছে সে বাড়িতে তারপরে আমাদের রাস্তার গ্রামের রাস্তা একটা ভেঙে গিয়েছিলো তাতে যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে উঠেছিলো সেটি এম এল এর কাছে আমরা দরখাস্ত দিয়ে এমএলএ সেটি ঠিক করে কিছু আর্থিক দিক থেকে সাহায্য করে এবং আমরা সেটি ভালোভাবে মেরামত করেছিলাম তার আর্থিক সাহায্য পেয়ে তারপরে আমাদের এখানে একটা বাঁধ আছে এবং পোল আছে সেই পোলটাও ভেঙে গিয়েছিলো সে পোলটাতেও তিনি কিছু আর্থিক দিক থেকে সাহায্য করে সেটি মেরামত করিয়েছিলেন তারপরে আমাদের এখানে এ সরস্বতী পুজো এবং দুর্গো পুজো উপলক্ষেও কিছু আর্থিক দিক থেকে সাহায্য করে এই সেদিন আমাদের এখানে দুর্গো পুজো হল অনেক টাকা দিয়ে আর্থিক দিক থেকে সাহায্য করেছিলো আমাদেরকে যাতে পুজোটা ভালোভাবে করাতে পারি এবং তিনি এসে অনেক ভালো উপভোগ করেছিলেন এবং তিনি আমাদের যারাও পাড়ার বা গ্রামের মহিলারা আছে যেমন ঠাকুমা বয়স্ক মহিলা জেঠিমা কাকিমা বৌদি মা এদেরকে বস্ত্র বিতরণ করে খুবই সাহায্য করেছিলো এবং আর্থিকও কিছু কিছু টাকা দিয়েছিলো তারপরে তিনি এমএলএ আমাদের সাথে ভালোভাবে কথা বলে ভালোভাবে আমাদের দেখাশোনা করে তিনি সব সময় চেষ্টা করেন যে কী করে মানুষের উপকার করা যায় তাদের মেলামেশা করে এই জন্যে আমাদের যাতে আমাদের খারাপ জিনিসটা বা খারাপ দিকটা বুঝতে পারে কষ্টকর জিনিসটা বুঝতে পারে সেটি সে বুঝে সেটি সে কোনো সমস্যা হলে সেটি সে এ সমাধান করে এবং আর্থিক দিক থেকে সাহায্য করে আমাদের কষ্টটা নিবারণ করে